হ্যাঁ বলছি কি এটা কি হেয়ার কাটিং এখানে কি চুল কাঁটা হয় বা চুল স্ট্রেট বা চুলের মানে চুল চুল টুল কাটা চুলে কালার করা এইসব হয় আ আচ্ছা আমি তো একটু এ চুল ই মানে হ্যাঁ চুল কাটতে চাই তা কিছুদিন আগে আমার একটা বিয়েবাড়ি পড়েছে তা আমি কি যেতে পারবো চুল কাটতে ওই হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে কিন্তু আমার চুলটা আবার একটু এবড়ো খেবড়ো আছে হ্যাঁ ওটা স্ট্রেট করবো নাকি ই করবো সেটাই ভাবছি কী করা যাবে হ্যাঁ মুখের সঙ্গে ম্যাচ করে তো সেমনি করে করতে হবে চুলটা

হুম হ্যাঁ হ্যাঁ এমনি চুল কাটতে কিরকম বাজেট ওখানে হুম ওগুলো সব কিছু করালে কি কমের মধ্যে হয়ে যাবে নাকি হুম ও হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ইয়ে বলছি কি যে চুলে কালার করবো না এমনি কালো করলেই ঠিক হবে

হুম হুম হুম ও ঠিক আছে বুঝ বুঝলাম ঠিক আছে হুম ঠিক আছে আমি যখন যাবো আপনাকে ফোন করেই যাবো সেটাই ভালো হবে কেন আপনার আপনার আপনার কখন ব্যস্ত থাকবেন কখন ফাঁকা থাকবেন সেটা তো আমি বলতে পারবো না হ্যাঁ ওই জন্য যখন আমি যাবো আপনাকে ফোন করে নেবো আপনি আপনি যদি ফাঁকা থাকেন তাহলে আমাকে বলবেন যে আমি ফাঁকা আছি এই সময় চলে আসুন তাহলে আমারও সুবিধা হবে গেলে হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে রাখুন